হ্যাঁ কোভিডের সময় এই যে মহামারী সেখানে অনেকই সমস্যার মুখোমুখি হতে হয়েছে আমাদের পাড়ার কিছু মানুষ বেড়াতে গিয়েছিলো সেখানে গিয়ে তারা আটকে পড়েছিলো এবং পরিযায়ী শ্রমিকরা সেখানে আটকা পড়েছিলো সেই কোভিডের জন্য তারা বাড়িতে আসতে পারছিলো না এবং সবাই অসুস্থ হচ্ছিলো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি